হ্যাঁ নমস্কার দাদা বলছি একটা সাইকেল নেবো আমি তা আপনার কাছে কী সাইকেল আছে হুম তো দাম কী আছে দাম কী আছে ঠিক আছে ঠিক আছে তো বাচ্চাদের সাইকেল আছে বাচ্চাদের সাইকেল ভালো মোটা চাকার কিরকম কী আছে দাম কী আছে দাম কী আছে বাচ্চাদেরটা

তো সাইকেলের ইয়ে আমি দেখাচ্ছি আপনার ওখান থেকে সাইকেল নিয়ে আসলাম বাচ্চাদেরটা সাইকেল তো যদি কোনো প্রবলেম হয় সার্ভিস কোথার থেকে পাবো আপনাদের এই সার্ভিস আছে ভালো আমাদের এই এলাকার কাছাকাছি না আপনার ঘরে যেতে হবে ও ওতে কোনো ভর্তুকি কোনো অনুদান কিছু আছে না কি সাইকেলে ছাড় টার কিছু আছে না কি ও আচ্ছা তো লেডিস সাইকেলের রেট কী আছে ও ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি ইয়া তাহলে যাচ্ছি আপনার ঘরে ঠিক আছে নম্বরটা রইলো আপনাদের নম্বর ঠিক আছে